পশুদের কিন্তু অনেক রকম সাদা রোগ হয়ে থাকে যেমন তাদের এর হাত পা মুখে এ সেই কেমন বুটি বুটি একটা পায়ের রোগ হয়ে থাকে সেটাকে ইনফ্লুয়েঞ্জা এভিয়ান এভিয়ান এইসব রোগ কিন্তু হয়েই থাকে এই এই রোগগুলো কিন্তু প্রতিরোধ করার জন্য আমি কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নিই এবং ডাক্তারের সাথে যোগাযোগ করি ডাক ডা এবং স ডাক্তার বাড়িতে এসে সেই রোগ চিকিৎসা করানোর তাড়াতাড়ি চেষ্টা করে এবং আমি তা না হয়েও আমাদের এখানে সামনেই রয়েছে কিন্তু পশু চিকিৎসালয় সেখানে নিয়ে যাই আই যে পশুদের যেমন হচ্ছে গরুরও একটা রোগ আছে সেই রোগটা এঁটুলি যেমন এঁটুলি বেঁধে যায় সেই এই গরু তো মুখে বলতে পারে না কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি সেগুলোও প্রচুর কামড়ায় তাদের সেগুলো তাদের লোমের সঙ্গে জড়িয়ে থাকে সে এঁটুলিগুলোকে আমরা হাতে করে ছাড়ালেও কিন্তু তারা উ তারা আরাম পায় সেগুলো আমরা হাতে করেও ছাড়াই এবং এবং ডাক্তারেরও পরামর্শ নিয়ে তাদেরকে কিন্তু ভালো করে মলম লাগিয়ে দিই এবং তাদেরকে ওষুধ খাওয়াই ইঞ্জেকশান দেয় ডাক্তারে এসে সব কিছুটাই আমরা কিন্তু করে করি যা পশুদেরকে সুস্থ রাখার জন্য